হ্যাঁ আমার স্মরণীয় দিন একটা একটা দিন আছে যেটা আমার পাখিদের নিয়ে স্মরণীয় দিন আর কি এই গল্পটা এখনও মনে আছে যখন আমি আমার একটু ক্লাস ফোর ফাইভে পড়তাম এরকম এই তখন একটা আমার দিদির সাথে আমার একটা ভাইয়ের সাথে গিয়েছিলাম একটা সাদা একটা বড় ফিশারিতে গিয়েছিলাম ফিশারিতে যাওয়ার যাওয়ার সময় একটা ফিশারিতে যখন মাছের খাবার দিচ্ছি যখন মাছের খাবার দিতে দিতে খাবার দিয়েছি আর পাখিরা মাছরাঙা পাখি যেসবগুলো আছে মাছগুলো খাবার খাচ্ছে একটা একটা করে মাছ একটা একটা মাছরাঙা পাখি এসে তিন চারটে মাছরাঙা বেশ পাখি ছিল তিন চারটে মাছরাঙা পাখি ছিল তারা এসেছে এসে মাছগুলো টুপ টুপ করে ধরে নিয়ে চলে যাচ্ছে আর আমি একটা আমার দাদা কী করেছে সঙ্গে করে একটা অন্যেরা জানে যে মাছরাঙা পাখি খুব জ্বালাতন করে এবারে গিয়েছে গিয়ে আর একটা চাম গুলতি নিয়ে গিয়েছে চাম গুলতি নিয়ে গিয়ে সেই মাছরাঙা পাখিটা এক জায়গায় একটা মাছ ধরতে এসেছে আর ধরে গিয়ে আর এক জায়গায় বসে সেই মাছটা খাচ্ছে আর আমার দাদা ওই চাম গুলতিতে মেরে একটা পাখি ফেলে দিয়েছিল এবার পাখি ফেলে দিতে আমার দাদা ফেলে দিয়েছে আর আমি ছুটে গিয়ে সেই মাছরাঙা পাখিটা ধরতে গিয়েছি মাছরাঙা পাখিটা উড়ে চলে গিয়েছে আরও বক আসছে যে ফিশারিতে এত বক এত বক সাদ সাদা হয়ে গিয়েছে আর আমরা ওই জলেতে নেমে সারাক্ষণ শুধু ছুটছি বকের পেছনে পেছনে ছুটছি বক এখান থেকে তেড়ে ওখানটায় দিচ্ছি আমার দিদি আমি আমার দাদা খুব আনন্দ করছিলাম আমরা সবাই মিলে এবারে যেসব যে এটা আছে মাছরাঙা পাখিটা যেটা ধরতে গিয়েছিলাম সেই মাছরাঙা পাখিটা উড়ে চলে গিয়েছে বকটাও উড়ে চলে গিয়েছে আমি বলি দাদা তুমি দাঁড়াও আমি আমি একটা মেরে দেখি বলে এবারে আমি এক একটা চাম গুলতি চাম গুলতিতে একটা ঢিল নিয়েছি নিয়ে সেটা আমি আমি মারতে গিয়েছি হ্যাঁ লাগেনি পাশ থেকে গিয়ে আর একটা দাদু পাশে বসেছিল খানিকটা দূরে তার টাকে গিয়ে লেগেছে আর ওই দাদুটার তাড়া করেছে কত জোরে তাড়া করেছে আর আমরা ছুটে ছুটে ছুটে ছুটে পালিয়ে এসেছি সেখান থেকে এটাই আমার স্মরণীয় গল্প